হ্যালো বলছি এটা তো আরামবাগের মল্লিক জুয়েলার্স বলছি অনেক দিন থেকেই ভাবছিলাম আপনাকে বলব কিন্তু বলতে পারছি না কেমন যেন লাগছে বলছি যে এত পরিশ্রম সোনার দোকানে যে বেতনটা যদি একটু ঠিকঠাক দিতেন তাহলে তো আমার কাজ করতেও খুব ভালো লাগত দেখুন দিনিত ভাবছি আজকে যাব কাজ করতে কিন্তু মোটরসাইকেলের তেলটাও তো পাচ্ছি না সংসার চালাই কিভাবে ঐ জন্যে আমিও কেমন যেন লাগছে যাব যাব রোজই করছি কিন্তু যেতে ইচ্ছে যাচ্ছে না না না অসুবিধা বলতে ঐ আমি মানে আপনার ভয়ে বলছিলাম না যে আপনি বলুন না এই এত অল্প টাকায় কিভাবে আমাদের সংসার চলবে বলুন আর এই জন্যেই আচ্ছা ঠিক আছে তাহলে